পুরুলিয়াতে কিছু সংরক্ষণ এবং পরিবেশগত উদ্যোগগুলি নেওয়া খুবই প্রয়োজন যেমন পুরুলিয়ার স্থানীয় সংরক্ষণ হিসেবে ছৌ নাচকে পুরুলিয়ার ছৌ নাচ একটি জনপ্রিয় নৃত্য সমস্ত দেশ তথা সমস্ত বিশ্বে এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু বর্তমানে ছৌ নাচ একটি অবলুপ্তির পথে এবং আমরা সেটা এখন বর্তমানে দেখতে পাই না তাই যদি স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকার সেটি যদি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে খুবই উপযোগী হয় এবং তাছাড়াও রয়েছে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ে আগে বনাঞ্চল ছিল এখন সেটা আর নেই ফলে সেখানে বাস্তুতন্ত্র খারাপ হয়েছে এবং বিভিন্ন পশু পাখীদেরও খুব অসুবিধা হয় এবং অনেক পশু পাখি মারাও গেছে ফলে আমি চাইব সরকার যাতে এটা সেখানে গাছ লাগাক এবং পুনরায় একটি বনাঞ্চলের সৃষ্টি করুক এছাড়াও রয়েছে এছাড়াও প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুতন্ত্রকে এগুলো অনেকাংশে প্রভাবিত করেছে আমি আমার এলাকাতে অনেক গাছ লাগিয়ে সেটির যত্ন নিই এবং জল দিই রোজ ফলে এখানকার বাস্তুতন্ত্র অনেক প্রভাবিত হয়েছে এবং এখানে বড়ো বড়ো গাছ হয়েছে এবং সেখান থেকে ছায়া দেয় এবং এখানে খুব একটা গরমও লাগে না